কিছু বলে নি তো হ্যালো হ্যাঁ ফুলের দোকান হ্যাঁ আছি পঞ্চাশ টাকা দশ পিসের দাম

হ্যাঁ গাঁদা ফুলের চেন হবে ও দশ পিসে ধর তিরিশ টাকা চেন তো ওটা মাঝামাঝি করে নিন না আচ্ছা ওটা পঁচিশ করে দেবেন হ্যাঁ হ্যাঁ গোলাপ ও আছে পদ্মও আছে গোলাপ পড়বে ধরুন ডজন সত্তর টাকা হ্যাঁ ও পাঁচ পিস দশ টাকা করে পড়বে পদ্ম হুম আসুন একটু কমিয়ে ব সমিয়ে নেওয়া যাবে